আমার মতে যোগব্যায়াম শুরু করার বয়েস আট থেকে কারণ এই সকল শিশুরা বা বাচ্চারা তারা যখন আট বয়েস বছর থেকে ব্যায়াম যোগব্যায়াম করতে শুরু করে তখন তারা তাদের হাড়ের কোনো হাড়গুলি শক্ত হয় এবং মস্তিষ্ক খুব কাজ করে এবং ভালো থাকে কারণ তারা যখন আট বছর বয়েসে যখন শিশুরা তখন তারা লেখা পড়ার চাপে থাকে এবং খেলাধুলা বা বন্ধু বান্ধবদের একটু আধটু চাপে থাকে তাই তাদের মস্তিষ্কও ঠিক থাকে এবং তারা তাদের ব্রেনও খুব ভালো কাজ করে এবং লেখা পড়া যদি কোনো চাপ বা আরও অন্য কিছু চাপ টাপ থাকে সেই সকল শিশুদের ব্রেন খুব ভালো কাজ করে তাই প্রতিদিন সকালে উঠে সূর্য ওঠার পর তাদের যোগব্যায়াম করা উচিত তাই শিশুদের আট বছর থেকে ব্যায়াম যোগব্যায়াম করা উচিত আট বছর বয়েস থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত যোগব্যায়াম করলেও কোনো অসুবিধা নেই বা যারা তারও ঊর্ধ্বে হয় তাদেরও যোগব্যাম করাটা উচিত কারণ যোগব্যাম করলে প্রত্যেকেরই সারাটা দিন মস্তিষ্ক ভালো করে কাজ করে এবং শরীরে কোনো অঙ্গ প্রতঙ্গে ব্যথা থাকলে তাও তাদের ভালো করে কাজকে সেরে যায় এবং সারা দিন কাজ খাটালি করলেও অতোটা পরিশ্রম বলে মনে হবে না কারণ যোগব্যায়াম করা প্রত্যেকটি মানুষেরই দরকার আট বছর বয়েস থেকেই যোগব্যায়াম করলে বয়েস্ক বেলায় হাড়ের খস ব্যথা লাগলে কেটে যাই এবং অঙ্গ প্রত্যঙ্গ খুব ভালোভাবে কাজ করে তাই যোগ ব্যায়াম করাটি প্রত্যেকটি মানুষেরই প্রত্যেক দিন সকালে উঠে সূর্য ওঠার পর যোগব্যায়াম করা উচিত বলে মনে হয়